হ্যালো কি করছো বৌমা তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল হ্যাঁ বাবান বলছিল যে অযোধ্যার মার্বেলে ঘুরতে যাবে তো ভাবলাম সবাই মিলে একটু ঘুরেই আসি হ্যাঁ আর আমি ওকে বললাম যে গাড়িটা বার করিস না বাইকে করেই চ না না না সে তুমি কিছু বললে আমি ভাবতাম না আচ্ছা বৌমা একটা কথা ছিল বলছি যে কি পরে যাওয়া যায় বলুন তো ওটাই ভাবছি কি পরে যাওয়া যায় সেতো সবই বুঝছি কিন্তু আমার যে বড় লজ্জা করে সে তোমার বাবাকে আমি মানিয়ে নেবো কিন্তু তোমার বাবা আমাকে কি পরতে দেবে এ বাবা এরকম কথা না না অমনি কেউ বলে তোমার শ্বশুরমশাইকেই জিজ্ঞাসা করো আমি কত বার বলি যে পরবো কিছুতেই পরতে দেবে না সে ঠিক আছে আচ্ছা শোনো শোনো ওটা থাক ওটা আছে কিছু খাবার দাবার কি নিয়ে যেতে হবে না ওইখানেই ব্যবস্থা হবে আচ্ছা ঠিক আছে তাও যদি কোনো জল খাবারের দরকার হয় সব তো আর হোটেলে কিনে হ্যাঁ ওটাই বলছি আর বলছি জলের বোতল নেবে না হ্যাঁ আমি আমি কিন্তু আমি বাবানের সাথেই চাপব বাবান ভালো গাড়ি চালায় তুমি না হয় শ্বশুরমশাই এর সাথে যাবে না বাবান কিন্তু ভালো গাড়ি চালায় আমি দেখেছি আমার ভয় করে ওমনি করো না বৌমা একটা দিনের তো ব্যাপার আচ্ছা ঠিক আছে আরে বাবা তো বাবা বাবার মতো তো কি আছে ঠিক আছে তখন দেখবো এখন তুমি বাড়ি কখন আসছো ঠিক আছে জলদি এসো প্রচুর রোদ হয়েছে